আমার নেওয়া সবচেয়ে দুঃসাহসী হলো সুন্দরবন সুন্দরবনে গিয়ে খুব ভয়ানক কারণ সুন্দরবনে গেলে সুন্দরবনে অনেক অনেক অনেক কিছু দেখা যায় অনেক গাছ অনেক গাছ দেখা যায় কেওড়া গাছ বান গাছ গোল গাছ তার পরে সুন্দরবনে অনেক বাঘ সিংহ হরিণ দেখতে পাওয়া যায় এবং ওগুলো ভয়ানক জিনিস বাঘ আমাদের দেখলে বাঘ দেখলে বাঘ মানুষকে খেয়ে ফেলে তাই মানুষ মানুষ অনেক সচেতন থাকে অনেক দূর থেকে মানুষ বাঘকে দেখে বা বা ওখানে ওখানে গেলে অনেক কিছু দেখা যায় বাকনা অফিস সৈন্যখালী অফিস বা আমরা নৌকায় করে নৌকায় করে ঘুরতে যাই বন দেখতে যাই বনে বনে অনেক কিছু দেখা যায় অনেক কিছু দেখা যায় সেখানে গেলে সেখানে গেলে মানুষ মানুষ অনেক অনেক আনন্দ পায় বা আনন্দ পায় বা ওখানে গেলে সমুদ্রে কুমির আছে সমুদ্রে কুমির কুমির আছে মাছ মাছ দেখতে পাওয়া যায় সমুদ্রে বা ওখানে অনেক জিনিস দেখতে পাওয়া যায় বা ওখান ওখান থেকে এসে আমি ওখান থেকে এসে আমি বৃন্দাবন গিয়েছিলাম বৃন্দাবন বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে গিয়ে ওখানে তুলসী মঞ্চ রাধাকৃষ্ণ মন্দির দেখেছিলাম ওখানে কী সুন্দর পুজো হয় পুজোয় গিয়ে আমি কী আনন্দ পেয়েছিলাম ওখানে কী বড় বড় গাড়ি দেখতে পাওয়া যায় ট্রেন লরি বাস তো সেটা দেখতে পাওয়া যায় কী সুন্দর সুন্দর কী সুন্দর সুন্দর মন্দির দেখা যায় তার পরে ওখানে বড় বড় সুন্দর সুন্দর মানুষ লোকজন চলছে তারপর তার পরে ওখানে গেলে খুব আনন্দ হয় মানুষ ওখানে ঘুরতে যায় সবাই আমরা ঘুরতে যাই লম্বা লম্বা কী লম্বা কী বড় বড় মানুষ দেখতে পাওয়া যায় বাচ্চারা ওখানে খেলাধুলো করে করছিল মাঠে সেখান থেকে এসে আমি কালী মন্দিরে গিয়েছিলাম কালী মন্দিরে গিয়ে দক্ষিণেশ্বর কালীবাড়ি গিয়েছিলাম কালীবাড়িকে গিয়ে কালী মন্দিরে গিয়ে ওখানে পুজো দিয়েছিলাম পুজো দিয়ে ওখান থেকে আসার আসার পথে অনেক কিছু কেনাকাটা করেছিলাম সেখান থেকে এসে সেখান থেকে এসে আমি আমি আমার আমি আমারও সুন্দরবনে সুন্দরবনে এসে সুন্দরবনে এসে আবার মাছ আমি মাছ ধরছিলাম সমুদ্রে বড় বড় মাছ পাওয়া যায় ভেটকি ভাঙন ভেটকি ভেটকি ভাঙন তার পরে মাছ মাছগুলো খেতে খুব সুন্দর খুব ভালো তাই আমি আমি ওখান থেকে সুন্দরবন থেকে মাছ কিনে নিয়ে গিয়েছিলাম আমাদের দেশে আমাদের কলকাতা নিয়ে গিয়েছিলাম সেখানে সবাই খেয়েছিলাম তাদেরকে নিয়ে আমি আবার সুন্দরবনে ঘুরতে এসেছিলাম সুন্দরবনে সুন্দরবনে তাদের নৌকায় করে বন দেখাতে নিয়ে গিয়েছিলাম বনে অনেক অনেক কিছু তাদেরকে দেখিয়েছিলাম বাঘ সিংহ বা অনেক অনেক গাছ দেখা যায় বান গাছ কেওড়া গাছ গোল গাছ হেঁতাল গাছ গরান এই সবগুলো তাদেরকে দেখিয়েছিলাম বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে গেছিলাম সব জায়গায় ঘুরেছিলাম ভালো লেগেছিল